আধুনিকতা এবং বিশ্বায়নের মুখে পশ্চিমবঙ্গের লোকেরা নানানভাবে নানান চেষ্টায় তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখে যেমন আর জি করের ঘটনাটা যেভাবে প্রভাব ফেলেছে পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবাসীর উপরে তারপরেও আমাদের দুর্গা পুজো বাঙালির উৎসব প্রধান উৎসব দুর্গা পুজো সেটা খুব ভালোভাবেই পালন করছে হয়তো জাঁকজমকভাবে করছে না একটা শোক চলছে বলে আর জি করের যে ঘটনাটা একটা গোটা ভারতবাসীর কাছে একটা শোকের ঘটনা তো শোক চলছে বলে আগের মতো অতটা জাকজমক করছে না কিন্তু অনুষ্ঠানটা দুর্গা মা দুর্গার যে পূজা অর্চনা অনুষ্ঠান সেটা সঠিকভাবে পালন করছে তাছাড়াও আছে মুসলমানদের ঈদ আছে আরও তাছাড়া নানান রকমের পূজা কালী পূজা দুর্গাপূজা রাখী বন্ধন বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে সেগুলো সুষ্ঠুভাবে পালন করে যাই হয়ে যাক না কেন তারা তাদের ঐতিহ্য সাধ আধুনিকতার মাঝে গুলিয়ে ফেলে না আধুনিকতার সাথে পরিবর্তিত হয়ে তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য কখনও ভুলে যায় না